আপনার দ্বারা ব্যবহৃত অ্যাপগুলি হলো ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া চালাতে পারি সোশ্যাল মিডিয়াতে অনেক পুরোনো মানুষের সাথে যোগাযোগ হয় এবং আমরাও কোনো ছবি পোস্ট করতে পারি বা ও অনেক মানুষের সঙ্গে সম্পর্কও তৈরি করতে পারি ইন্সটাগ্রাম ইন্সটাগ্রামে আমরা রিলস বানাতে পারি তারপর ওখান থেকে চ্যাটও করা যায় কোনো মানুষের সঙ্গে কথাও বলা যায় এবং ওখানে পোস্ট করলে অনেক ফলোয়ার্সও বাড়ে সেখান থেকে ফলোয়ার্স বেড়ে টাকাও উপার্জন করতে পারি আমরা ইউটিউব ইউটিউবের মাধ্যমে আমরা নাচের ভিডিও দেখতে পারি বা কোনো আমরা হচ্ছে গান শুনতে পারি ওখানে তারপর কোনো কিছুর প্রয়োজন পড়াশোনার পক্ষে প্রয়োজন হলে শিক্ষাও নিতে পারি ওখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমরা তথ্য আদান প্রদান করতে পারি তারপরে কোনো মানুষের সঙ্গে চ্যাটে কথা বলতে পারি স্ট্যাটাস দেখতে পারি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অনেকের সঙ্গে কথাবার্তা আলাপ সব কিছুই করতে পারি কলও করতে পারি ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারের মাধ্যমে আমরা কথা বলতে পারি চ্যাটেতে কলও করতে পারি ম্যাসেঞ্জারের মাধ্যমে